আমি আমাদের বাড়ির সামনে একটি নতুন রেস্তরাঁ খুলেছে এবং সেই রেস্তরাঁটিতে প্রায় সকালের খাবার দুপুরের খাবার ও রাত্রের খাবার এছাড়াও নানা ধরনের বিকেলের ফাস্টফুড খাবারও পাওয়া যায় তাই আমি সেই রেস্তোরাঁটার থেকে আমি আমার রাত্রের খাবার অর্ডার দিতে চাই সেই জন্য আমি সেই রেস্তরাঁটির রেটিং দেখছি এবং আমার এক বন্ধু ওই রেস্তরাঁতে গিয়ে খেয়ে আসছে তার পুরো পরিবার নিয়ে তাই আমি তার কাছেও জিজ্ঞাসা করছি যে রেস্তরাঁটি কেমন এবং ওইখানে খাবারের মূল্য কী রকম এবং খাবারের যেই পরিমাণ দেয় সেটা যথেষ্ট হয় কী আর খাবারটা কতটা উচ্চমানের হয় সেটা খেলে কি আমার খুব ভালো লাগতে পারে না কি খাবারের স্বাদ খুবই খারাপ হয় এই বিষয়ে আমি জানতে চাই তাহলে আমার খুবই সুবিধে হয় ওই রেস্তরাঁটিতে যদি আমি আমার পরিবার নিয়ে খেতে যাই তাহলে আগে থেকে যদি জেনে থাকি রেস্তরাঁটার ব্যাপারে এবং জিনিসপত্রের দামের ব্যাপারে তাহলে সেইক্ষেত্রে আমার অনেকটাই সুবিধা হবে